আমার পরিবারের কেউ অসুস্থ হলে আমি যেগুলো রান্না করি সেগুলো হচ্ছে স্যুপ তাপর কাঁচ কলা দিয়ে তেলা কচুর ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে মাছের মাছ দিয়ে হালকা করে ঝোল করে দিই পেঁপে রান্না করে দিই মানে এরকম হালকা হালকা খাবার কিছু রান্না করি স্যুপটা রান্না করতে গেলে তাতে আলু দিতে হবে পেঁপে দিতে হবে এক টুকরো মাংস দিতে হবে দিয়ে সেটা বা হালকা করে নাড়াচাড়া করার পরে হালকা করে নাড়াচাড়া করে সেটাকে রান্না করে অল্প ঝোল দিয়ে খেতে হবে রুগীদের পক্ষে বা কেউ যদি অসুস্থ হয় তার পক্ষে খুব ভালো আর কারোর যদি পেটের সমস্যা হয়ে থাকে ধরেন পেটের সমস্যা হয়ে থাকে তাহলে তাকে কাঁচকলা দিয়ে তা কলমি শাকের ডাঁটা বা ত্যালা কচুর ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে দিতাম মাছটা না দিতেও পারো মাছটা দিলে কি হয় রান্না রান্নার স্বাদটা একটু ভালো হয় সেসেটা ভালো লাগে রুগীর মানে যিনি অসুস্থ থাকে ওনার মুখে তো স্বাদ চলে যায় সেই স্বাদটাকে ফিরিয়ে আনার জন্যে ওই ডাঁটাটাকে দেওয়া হয় আর ওই ঝোল দিয়ে আর ওই তর সবজিগুলোকে দিয়ে মেখে দিয়ে ওনাকে মানে উনি ভাত খান এবং আরো যেমন কিছু মানে অন্য যারা অসুস্থ থাকে তাদের তো ভালো মন্দ কিছু দেওয়া যায় না তাদের হালকার ওপরে দিয়ে খেলে তাদের যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই তো আমরা কামনা করবো সেই জন্যে হালকা পাতলা রান্না করে তাদেরকে খাওয়ানো উচিত খাওয়ানো দরকার এবং তাদের শরীরটা কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছে অসুস্থ থেকে সুস্থ হচ্ছে সেটার দিক দেখতে হবে কেউ যদি অসুস্থ হয়ে থাক থাকলে তাকে যদি আমি তার ভালো কড়া কড়া খাবার দিই মাছ মা মাছ মাংস ভালোভাবে কড়া করে রান্না করে দিই তাহলে সে তো কোনো দিন সুস্থ থাকবে না অসুস্থই থেকে যাবে তালে অসুস্থ মানুষকে অসুস্থ মানুষকে এমন কিছু রান্না করে খাওয়াতে হবে যে তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায় স্যুপটার অসুস্থর পক্ষে খুবই ভালো যে স্যুপটা খেলে সে তার ভাতের প্রয়োজন ভাত মানে তার পেটটাও ভরবে এবং স মানে পেটটাও ভরবে শরীরটাও সুস্থ হবে সে অসুস্থতার থেকে সে তাড়াতাড়ি সুস্থতার দিকে যাবে সে অসুস্থতা ভাব কেটে যাবে তার মুখের স্বাদ ফিরবে তার সব কিছু ভালো লাগবে কারো পেটের সমস্যা হলে পেটের জন্যে কাঁচকলার দিক দে কাঁচকলার ঝাল করে দিতে হবে কাঁচকলার ঝোলটা এমন করে করতে হবে তাতে কোনো কিছু মশলা দিলে হবে না শুধু একটু হালকা জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা দিয়ে দিতে হবে আর যারা কারোর যদি খুব বেশি মানে পেট খারাপ করে বমি বমি ভাব থাকে পেট খারাপ করে তাকে কাঁচকলা সিদ্ধ দিন কাঁচকলা সিদ্ধ দিলে অসুস্থতা থেকে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে অসুস্থ থাকবে না কাঁচকলার যে জলটা বার হয় সেই কাঁচকলার জলটা পুরো কাঁচকলার সঙ্গে পুরো সিদ্ধ করে দিতে হবে আপনি যদি কাঁচকলাটা ভাতের মধ্যেও দেন তাহলেও সেটা উপকার একটা অসুস্থ মানুষের জন্যে সেটাও উপকার তাড়াতাড়ি তার পেটটা ভালো হয়ে যাবে আর যে ত যদি কেউ একটু অল্প অসুস্থ থাকে তার পেটের দিকের কোনো সমস্যা নেই কিন্তু মুখে কোনো রুচি নেই তার জন্যে তার ওই কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মানে ডাঁটা বলতে তেলা কচুর ডাঁটা কাঁটা কুলপি শাকের ডাঁটা এইগুলো দিয়ে একটু ঝোল করে দিতে হবে তাতে পিঁয়াজ রসুন আদা কিছুই দেওয়া যাবে না শুধু একটু জিরে ফোড়ন দিয়ে সেটা পাতলা বা বেশি কষলেও হবে না হালকা হালকা কষে সেটাকে সঙ্গে একটু মানে তেলের ওপরে দিয়ে বা জিরে ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে জল ঢেলে দিয়ে সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে সেটা নামিয়ে সেই অসুস্থ মানুষটাকে খেতে দিতে হবে হয়তো তার ভালো লাগবে না কিন্তু তাকে এটাই মনে করতে হবে যে আমি তো অসুস্থ তালে আমাকে সুস্থ হতে গেলে এগুলো করতে হবে এগুলো আমাকে খেতে হবে কষ্ট করে হলেও আমাকে খেতে হবে কারণ আমাকে আমাকে অসুস্থতা থেকে মুক্তি পেতে হবে আমি তো সারা জীবন এই অসুস্থ ভাব নিয়ে চলতে পারবো না আর একটা মানুষ যদি দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকে সেই মানুষটা সবার কাছে এক সময় না এক সময় বোঝা হয়ে উঠতে পারে তো এই অসুস্থতা থেকে কীভাবে আমরা তাড়াতাড়ি মুক্ত পেতে মুক্তি পেতে পারি সেটাই আমাদের ভাবতে হবে এবং অসুস্থ মানুষের বাড়িতে যে যিনি সুস্থ থাকবেন বা অসুস্থ মানুষের বাড়িতে আরো যেসব সদস্যরা থাকবে তারা ভাব তাদের ভাবা উচিত যে এই অসুস্থ মানুষটাকে আমরা তাড়াতাড়ি সুস্থ করে তুলবো কীভাবে সে অসুস্থ তো হয়েছে বাড়িতে আমরা এগুলো রান্না করে খাওয়াচ্ছি তাকে ডক্টরের পরামর্শ নিচ্ছি এভ্রিথিং সব কিছু করছি তো সেই অসুস্থ মানুষটাকেও মনে করতে হবে সে যে অসুস্থ মানুষটা এটা মনে কোল্লে হবে না যে আমি অসুস্থ বলে আমি সারা জীবন অসুস্থই থাকবো কিন্তু না সেই অসুস্থ মানুষটা যদি তার পরিবারের সঙ্গে যদি একটু কোঅপারেট করে তাহলে সেই অসুস্থ মানুষটাও সুস্থর দিকে যেতে পারে অসুস্থ মানুষটাকে মনে করতে হবে আমি সারা জীবন অসুস্থ ছিলাম না অসুস্থ হয়ে থাকতে পারবো না আমাকে অসুস্থতা থেকে বার হতে হবে এভাবে চলতে থাকলে তাহলে দেখবেন কোনো পরিবারের মানুষ যদি অসুস্থ হয় তাকে রান্নাবান্নার দিকটা খেয়াল রাখতে রান্নাবান্নার দিকে খেয়াল করে রেখে সেই অসুস্থ মানুষের খাওয়ানোর দিকটাও অনেকটা দিক মানে অ খাওয়ানোর দিকটাও অনেকটা দিকটা দেখতে হবে তাকে কোনটা খাওয়ালে সে আরো সু অসুস্থ হয়ে পড়বে না বা কোনটা খাওয়ালে তার অসুবিধা হবে না আর পেটে বা কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে তাহলে পরিবারের মানুষগুলোকে বলবো আমি যে অসুস্থ মানুষ থাকলে তাদের প্রতি খেয়াল রাখা তাদের রান্নার দিকে খেয়াল রাখা তারা কোনটা খেলে ভালো হবে তাদের কোনটা খাওয়ালে তারা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তারা অসুস্থর হাত থেকে কীভাবে মুক্তি পাবে এটাই আমি সবার কাছে আশা করবো এবং আমি এটা সবাইকে বলবো যে একজন অসুস্থ মানুষকে অসুস্থভাবে ফেলে রাখবেন না অসুস্থ মানুষকে সঠিক সুস্থভাবে কীভাবে নিয়ে যাওয়া যায় সেদিকটা ভাববেন এবং সেদিকটা ভাবা দরকার অসুস্থ মানুষটাকেও ভাবতে হবে যে আমি তো অসুস্থ সারা জীবন ছিলাম না আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি তাহলে আমার এই অসুস্থর হাত থেকে আমিও মুক্ত পেতে পারি